এখন সবার হাতেই স্মার্টফোন ইন্টারনেট এসব চলে এসেছে ঠিকই কিন্তু স্মার্টফোন ইন্টারনেটের এগুলোর অপকারিতা যেমন আছে উপকারিতাও আছে আমরা যেমন স্মার্টফোনের সাহায্যে এখন খুব সহজেই টিকিট হোটেল বুকিং ব্যাঙ্কিং বা টাকা ট্রান্সফার এসব কেনাকাটাও এখন নানা ধরনের অনলাইন জায়গা থেকেই করা হয় এছাড়াও আমাদের যে স্কুল কলেজে আগে যেমন যেগুলো আমরা বুঝতে পারতাম না ওগুলো আমরা ম্যাম স্যারদের বারবার জিজ্ঞেস করতাম কিন্তু উত্তর পেতাম না কিন্তু এখন অনলাইনের যুগে ইন্টারনেট ঘেটেই এসব প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি এছাড়াও স্যার ম্যামদের এই কোভিডের টাইমে আমাদের যখন স্কুলে যেতে আমরা পারিনি তখন তারা অনলাইনের মাধ্যমেই আমাদের কিন্তু ক্লাস নিয়েছেন খুব ভালোভাবেই এছাড়া খারাপ দিক বলতে গেলে এখন মোবাইল এসে যাওয়ার যুগে আমাদের সরাসরি যে গল্প কথাবার্তা এগুলো উঠে উঠেই গেছে আগে যেমন বাবা মায়ের সাথে কথাবার্তা হতো এখন ফোনে ফোনে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বা ফেসবুকে কথাবার্তা এইসবই চলছে তো আমার মনে হয় যে ভালো দিকও যেমন আছে খারাপ দিকও আছে তার মধ্যে ভালো দিকগুলোকে যদি আমরা বেছে নিয়ে নিজেদের কাজে লাগাই সেটা আমার মনে হচ্ছে অনেক কাজে দেবে যেমন টিকিট টিকিট এখন আমরা খুব সহজেই ঘরে বসেই কাটতে পারি এবং টিকিট হারিয়ে যাওয়ারও কোনো ভয় নেই যেহেতু মোবাইলে থাকে এছাড়া হোটেল বুকিং আমরা যেখানে হোটেলে গিয়ে আমরা যদি বুকিং করতে চাই সেটা তো খুব একটা হ্যাপার ব্যাপার তো আমরা যদি বাড়িতে বসেই সেই হোটেল বুকিংয়ের কাজটা করে নিই তাহলে আর সেখানে যাওয়ার সমস্যাটা থাকে না এছাড়াও ব্যাঙ্কিং অর্থ প্রদান আমরা যদি এখন সব জায়গায় টাকা আমাদের ক্যাশ খুব কমই থাকে তো আমাদের সব গুগল পে বা এইসবই ফোনপে এগুলো থেকেই আমরা টাকা ট্রান্সফার করি যেখানে গেলাম আমরা হয়তো পার্স নিতে ভুলে গেলাম সেখানে আমরা গুগল পে বা ফোনপের মাধ্যমেই তাকে টাকা ট্রান্সফার করে দিতে পারি খুব সহজেই তো এই ভাবেই আমার মনে হয় ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে ইন্টারনেট এবং মোবাইলের